আমার মনে হয় বৃহত্তর কৃষি ব্যবসায়ীরা গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকদেরকে নানাভাবে প্রভাবিত করে যেমন গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা যে সমস্ত ফসল ফলায় বৃহত্তর ব্যবসায়ীরা সেগুলো কম দামে কিনে নেয় দিয়ে শহরাঞ্চলে গিয়ে বেশি দামে বিক্রি করতে থাকে এতে বৃহত্তর ব্যবসায়ীদের ব্যবসার পয়সাটা বেশি পায় আর গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা তেমন একটা পয়সা পায় না তারা গায়ে খেটে সারাদিন পরিশ্রম করে চাষ বাস করে যেটুকু পয় ফসল ফলায় সেই ফসলের খুব কম পরিমাণ পয়সাই তারা লাভ করে বৃহত্তর ব্যবসায়ীরা তা মোটা অংকের টাকা দিয়ে কিনে নিয়ে তারা পরে আবার ব্যবসা করে শহরাঞ্চলে গিয়ে বেশি দামে বিক্রি করতে থাকে